খেলাধুলো জীবনের একটা অঙ্গ বললেই চলে কারণ খেলাধুলো ছাড়া মানুষের যে চাপমুক্তভাবে বেঁচে থাকার আর কোনো পদ নেই খেলাধুলা একমাত্র জিনিস যে শরীর স্বাস্থ্যের দিক থেকে হোক চাপমুক্ত হোক বিভিন্নভাবে আমাদের খেলাধুলাটা প্রয়োজনীয় খেলাধুলার মাধ্যমে আমরা বর আমরা তো বর্তমান যে খেলাধুলা অনেক কমে যাচ্ছে কিন্তু বর্তমান বাচ্চাদেরও খেলাধুলাটা খুবই প্রয়োজনীয় কারণ বর্তমান দিনে আরো বেশি চাপ তারা সহ্য করতে চা পারে যার ফলে খেলাধুলাটা খুবই উপযোগী খেলাধুলার মাধ্যমে শরীর স্বাস্থ্য ঠিক থাকে খেলাধুলার মাধ্যমে মস্তিষ্ক ভালো কাজও করে শরীরের শক্তি সঞ্চয় হয় এবং খেলাধুলার মাধ্যমে জীবনে যে এগিয়ে যাবারও একটা পথ থাকে খেলাধুলার জন্যে আমরা অনেকই বড় বড় খেলোয়াড়কেও দেখে আমরা শিখতে পারি তারা বিভিন্নভাবে নাম করেছে বি সারা বিশ্বে এই খেলাধুলাটা খুবই প্রয়োজনীয় একটা বস্তু জীবনে মানুষ প্রতিটা মানুষের জীবনে